আমাদের সবথেকে প্রয়োজনীয় প্রয়োজন হয় পদার্থটি গ্রহণ করতে হয় সেটি হচ্ছে দুর্গা মূর্তি বা অন্যান্য যে মূর্তি বানানোর জন্য সে মাটি আমাদের সর্বপ্রথম সংগ্রহ তো করতে হয় এই মাটিটি কখনও কখনও কিনে রাখি বা কখনও অন্য জায়গা থেকে সংগ্রহ করে আনতে হয় যদি আমরা যদি আমরা মাটিটি মেখে এবং সর্বপ্রথম বাঁশ কেটে বা বাঁশ কেনে সেই ভারা বাঁধতে হয় সেই ভারার ওপর এবার উঠে মাটি মেখে সেই মাটিটি লেপ্তে হয় দিয়ে সেই মাটিটি শোকানোর পর অনেকদিন পর সেই মাটিটি শুকিয়ে যায় শুকানোর পর সেই মাটির ওপর আবার মাটি ঘষতে হয় সেই মাটিটি ঘষার পর রং এবং কাপড় পরানো সেই কাপড় পরানোর সময় আবার অনেক কাজ করতে হয় সেই কাজ করার পর চক্ষুদানের সময় সেইটা সবার হাতের বশ থাকে না যে কোনও একটি মিস্ত্রি প্রয়োজন হয় সেই জন্য সেই জন্য আঁকা হয় আঁকার পর যে এই ছটি মূর্তি এই মূর্তি তৈরি করা হা হয় সেই ছটি মূর্তি তৈরি করা অনেক কষ্ট হয়ে থাকে কষ্ট হয়ে থাকে যেমন গণেশের আবার প্রচুর গণেশের বাহন এবং সবারই বাহন থাকে সেই বাহনগুলিও ও একসাথে একসাথে যা গড়ে তুলতে হয় সেই গড়ার পর এবার সেইটি মণ্ডপে নিয়ে যেতে হয় মণ্ডপে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর সেই যার যার যার পছন্দ সে তারা খুব নাম করে থাকে ওইটি হচ্ছে বেড়ে বেড়ে উন্নতি হয়